যেহেতু আমি শহরের বাড়িতে থাকি সেখানে আমি তেমন একটা পাখি দেখতে পাই না যখন আমি ব্যালকানিতে যাই তখন আমি দু একটা পাখি দেখতে পাই এবং তাদের খাবার দেওয়ার মাধ্যমে আমার কাছে ডাকি তারা আসেও এবং তারা খাবার খাওয়ার জন্য প্রতিদিনই আম আমাদের বাড়ির ব্যালকানিতে আসে আমাদের বাড়িতে একটি টিয়া পাখি আছে সে সে খুব সুন্দর কথা বলে এবং সে আমার একটি খুবই প্রিয় এক পাখি যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমি ওখানে নানান ধরনের পাখি দেখতে পাই বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির যেমন কাক ময়না টিয়া বাবুই চড়ুই শালিক কা ঠোকরা কোকিল দোয়েল পায়রা ফিঙে টুনটুনি প্রভৃতি এছাড়া যখন যখন আমি জঙ্গলের দিকে যাই তখনও নানান ধরনের পাখি দেখতে পাওয়া যায় এই পাখিদের আওয়াজ আমার খুব সুন্দর লাগে পাখিদের যে পাখিদের যে রঙ পা পাখিদের যে চেহারা এগুলো খুবই সুন্দর হয় তাদের দে তাদের দে দেখতেও যেমন সুন্দর তাদের গলার আওয়াজগুলোও খুবই সুন্দর

যখনম যখন আমি গ্রামের নদীর ধারে যাই তখনও আমি নানান ধরনের পাখি দেখতে পাইম যেমন কাক শালিক কাক শালিক ফিঙে দোয়েল কোকিল টুনটুনি ইত্যাদি যখন আমি নদীর ধারে আকাশের দিকে তাকাই তখন বিভিন্ন বিভিন্ন পাখি উঠতে যেতে দেখি এদের মধ্যে উল্লেখযোগ্য হল বক এই বকের শাড়ি দেখতে খুবই সুন্দর লাগে এরা শাড়িবদ্ধভাবে আকাশে উড়ে যায় আমি যখন আবার আমি যখন আবার শহরের বাড়ি শহরের বাড়িতে যাই তখন আমি ওখানে চিড়িয়াখানায় গেলে নানান ধরনের পাখি দেখতে পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো ময়ূর ময়ূর আমার সবথেকে প্রিয় একটি পাখি ময়ূরের যে শারীরিক যে বর্ণনা সেটা খুবই অসামান্য খুবই সুন্দর ময়ূরের যে পেখম যে রঙ বেরঙের এটি খুবই দেখতে মধুময় আ